হ্যাঁ আমি অবশ্যই অপ্রচলিত সাঁতার পদ্ধতি চেষ্টা করেছি যেমন উল্টো সাঁতার যোগ ব্যায়ামের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে খুবই সাহায্য করে সাঁতার কাটার সময় আমাদের যেরকম শরীরের পুস পুরো হাত পা মাথা সব কিছু ফোল্ড হয় খুবই আরামদায়ক দেয় সাঁতার কাটলে রোগ থেকে অনেক বাঁচা যায় রোগ হয় না গা হাত পা যন্ত্রণা করে না সেইরকম ভাবে আমি সাঁতার কাটি সাঁতার যখন আমি কাটতে যাই নিয়মিত প্রত্যেক দিন আধা ঘন্টার বেশি আমি সাঁতার কাটি সাঁতার কাটতে কাটতে কখনো ডুব সাঁতার দি ডুব সাঁতার দিয়ে পনেরো মিনিট করে ডুব সাঁতার দিতে থাকলে শরীর বা নিঃশ্বাস প্রশ্বাসের অনেক ভালো প্রভাব পড়ে সেই ক্ষেত্রে আমাদের সাঁতার কাটতে গিয়ে ব্যায়ামগুলো অনেকভাবে প্রভাবিত করে এবং সেই যোগ ব্যায়াম আমি সন্ধেবেলায় করি সেই যোগ ব্যায়ামগুলি আবার সাঁতারের সময় কাজে লাগাই তাতে আমাদের হাত পা সবকিছু অনেক ভালোভাবে প্রসারিত করে তার জন্য এই যোগ ব্যায়াম আমার সাঁতারে অনেক কিছু প্রভাবিত করেছে